হ্যাঁ আমি মনে করি যে শিক্ষার্থীদের স্কুলে পড়ার পর উচ্চশিক্ষার জন্য শিক্ষিত হওয়াটা উচিত কারণ শিক্ষাকে যদি আমরা বৃদ্ধি করতে পারি জীবনের আয় উন্নয়ন অনেকটা বৃদ্ধি পাবে এবং তাদের পরবর্তী বা আশেপাশে যারা যেসব গরিব বাচ্ছারা আছে উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষেরা বা ছাত্র ছাত্রীরা তাদেরকে পড়াশোনায় সাহায্য করতে পারবে তাদেরকে পড়িয়ে দিতে পারবে এবং যাদের পরিবারের অসুবিধা টাকা পয়সার অসুবিধা সাংসারিক অসুবিধা তারা উচ্চশিক্ষিত হওয়ার ফলে একটা কোনো কাজও করতে পারবে তা বলে এই নয় যে ব্যবসা খারাপ ব্যবসাও চালিয়ে যাওয়া উচিত যাদের ব্যবসার দিকে ইচ্ছুক বা যারা ব্যবসা করতে চায় আমি মনে করি তাদের ব্যবসা করা উচিত ব্যবসা থেকেও অনেক আয় উন্নতি করা যায় ব্যবসা থেকেও সাংসারিক উন্নতি আসে যারা ব্যবসাকে ভালোবাসে তারা ব্যবসা করুক এবং যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়াটা দরকার কারণ উচ্চশিক্ষায় শিক্ষিত না হলে যারা অশিক্ষিত মানুষ তাদেরকে শিক্ষা দিয়ে বড়ো করা যাবে না তাদেরকে বোঝানো যাবে না যে শিক্ষার মূল্য কতোটা একটা শিক্ষার পরই আমরা অনেক কিছু জ্ঞান লাভ করতে পারি যেটা উচ্চশিক্ষা না হলে সেই জ্ঞান লাভটা আমরা করতে পারবো না আর জ্ঞানলাভ জীবনের খুব দরকার যদি আমরা জ্ঞানলাভ জীবনে না করতে পারি তাহলে অনেক বড়ো জায়গায় যেতে পারবো না অনেক মানুষকে সাহায্য করতে পারবো না তাদেরকে ভুল ঠিক বোঝাতে পারবো না তাই শিক্ষা অনেক জরুরি বলে আমি মনে করি উচ্চশিক্ষা তো অনেকই জরুরি এবং ব্যবসাও জরুরি যারা ব্যবসা করতে চায় ব্যবসা বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন ব্যবসার প্রতিও যারা ইচ্ছুক তারা ব্যবসা করতেও পারে ব্যবসাও খুবই ভালো বলে আমি মনে করি